আমি এক রেস্তোরাঁকে পানীয় জল অর্ডার করেছিলাম সেটা যাতে দীর্ঘক্ষণ গরম থাকে কারণ শীতকালে ওই জন্য গরম জলের প্রয়োজন আছে ওই করে যাতে দীর্ঘক্ষণ থাকে পানীয় জলটা গরম সেই জন্য আমি রেস্তোরাঁকে অনুরোধ জানিয়েছিলাম তিনি আমি অর্ডার করেছিলাম তিনি এমনভাবে অর্ডারটি আমাকে পাঠান বা এমনভাবে সেই অর্ডারটি প্যাকেজিং করে পাঠান যাতে এমন প্যাকেজ করেন যাতে সেই প্যাকেজের মাধ্যমে আমার পানীয় জলটি দীর্ঘক্ষণ বা অনেকক্ষণ স্থায়ী গরম থাকে সেই জন্যে আমি এই রেস্তোরাঁকে অনেক অনুরোধ করেছিলাম